আমি ক্যামেরা দিয়ে অনেক ধরনেরই ছবি তুলি যেমন গাছপালা প্রকৃতি আমি বেসিকালি প্রকৃতিরই ছবি তুলি সবুজ গাছপালা তুলতে আমার খুব ভালো লাগে সবুজ গাছপালা মাঠ তেপান্তর আর জলাশয় গ্রাম্য মানুষ এইসব তুলতেই আমার বেশি ভালো লাগে এবং আমি ছবি তুলতে খুব ভালোবাসি এটাই আমার ছোটবেলার থেকে একমাত্র ইচ্ছে যে আমি সারাজীবন ছবি তুলব এবং ছবি তুলে আমি সেই ছবিগুলো আমার ঘরের মধ্যে বাঁধিয়ে রাখি এবং নানা রকম আর্ট এগজিবিশনে আমি আমার ছবিগুলো প্রদর্শন করি এবং এই যে কলকাতার বইমেলা পেরলো সেখানেও কিন্তু আমার ছবি প্রদর্শনীর একটা কাউন্টার ছিল আমরা আমি একটা স্টল নিয়ে সেখানে আমার ছবি দেখিয়েছি মানুষকে এবং ছবি মানুষ খুব পছন্দ করেছে এবং কিছু ছবি তারা আমার কাছ থেকে সংগ্রহ করেও নিয়ে গিয়েছে